হ্যাঁ আমি নিজে শিখিনি কিন্তু আমি শিখিয়েছি আমি আমার নিজের টেলারিং আছে আমি আমার বোনকেই শিখিয়েছিলাম কিন্তু শেখালে কী হবে সবার মানে সবাই তো সব কিছু পছন্দ করে না আমি যেমন সেলাইকে আমার শখ হিসাবে মনে করি আর যারা শিখবে আমার বোনই হোক বা যেই হোক যে শিখবে তার শেখার জন্য সে মানে সেই শেখার আগ্রহটা চাই আর কি ওর তেমন আগ্রহ ছিল না এক রকম জোর করেই ওকে শেখানো হয়েছিল যার ফলে ও সব কিছুই ওলটপালট করে মানে ব্লাউজের পার্টগুলো ওলটপালট করে আটকে দিত এই নিয়ে ওর সঙ্গে একদিন আমার কথার মধ্যে তর্ক বিতর্ক লেগে গিয়েছিল ও রাগে আমাকে বলেছিল যে আমি আর তোর কাছে কোনোদিন সেলাই শিখতে আসব না তুই সেলাই শেখাতে পারিস না তুই আমাকে সব সময় বকিস আমি আর কোনো দিন তোর কাছে সেলাই শিখব না